পরিবেশকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে কী করা উচিত কারণ পরিবেশ যত সবুজ থাকবে তত আমরা অক্সিজেন নিতে পারবো বা মানুষজন খুব সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারবে সেই জন্য পরিবেশকে সবুজ ও পরিচ্ছন্ন রাখা খুব অত্যন্ত প্রয়োজন এবং সেই সবুজ বা পরিচ্ছন্ন রাখা কীভাবে যাবে এইভাবেই যাবে যে সবুজের যাবতীয় যে গাছপালা আছে সে গাছপালাতে নানা ধরনের ক্ষতিকারক কীটনাশক ঐওষুধ দেওয়া চলবে না যাতে সেই গাছ নষ্ট হয়ে যায় এবং সে গাছপালা কেটে দেওয়া চলবে না সে গাছপালা কেটে যে এখন বসতি তৈরি হয়ে যাচ্চে সে বসতি এখন তৈরি করা যাবে না সে গাছপালা কাটার ফলে অক্সিজেন আমরা ঠিকমতো পাবো না বা গাছ অক্সিজেন ঠিকমতো সাপ্লাই দিতে পারবে না এবং সেই গাছপালা কাটার ফলে আমাদের অনেক অসুবিধা এ হবে এবং কীটনাশক ওষুধ আরে বাজে প্রকৃতির দেওয়া চলবে না এবং সে গাছপালাকে সুস্থ স্বাভাবিক রাখতে হবে গাছপালা বড়ো হতে বা বেশি বয়স হতে বেঁচে থাকতে গাছপালার যাবতীয় যা দরকার সে সমস্ত রকম জিনিস দিতে হবে যেমন জল বা গাছ যে খাদ্য তৈরি করবে পাতা সূর্যের মাধ্যমে সেগুলো আমাদের তাকে সাহায্য করতে হবে খাদ্য খেতে এবং গাছকে জল এবং ভালো মতো বাঁচিয়ে রাখতে হবে জল দিয়ে এবং যাতে না ছাগলে মুড়িয়ে খেয়ে নেয় বা কোনো প্রাণী যাতে না ধ্বংস করে দেয় সে গাছকে সেখান থেকে আমাকে গাছ রক্ষা করতে হবে এবং পর্যটন আপনার আশেপাশের পরিবেশ যেমন পাহাড় বা নদী নালার উপর কোনো প্রভাব ফেলেছে হ্যাঁ পর্যটনে অনেকেই বেড়াতে আসে এবং এসে সে পাহাড়ে বা যেরকম পাহাড় দেখতে আসে অনেক জায়গা থেকে অনেক মানুষজন সেখানে এসে অনেক প্রভাব ফেলেছে কারণ পাহাড়ে এসে অনেক জায়গায় উঠে যাচ্ছে সেখানে উঠে গিয়ে পাহাড় ভেঙে ফেলছে বা পাহাড়ে অনেক ক্ষতি করছে পাহাড়ের বা এরকম আমাদের সেই পরিচ্ছন্ন বা পরিচ্ছন্ন আছে সেই বিষ পরিচ্ছন্ন জিনিসটাকে তারা নষ্ট করে দিচ্ছে সুস্থ পরিচ্ছন্ন বা সেই জিনিসটা নষ্ট করার ফলে এবং কেউ পাহাড় থেকে গড়িয়ে পড়ে যাচ্ছে সেই জিনিসটা তারা নষ্ট করে দিচ্ছে সেটা আমাদের নষ্ট করা চলবে না পর্যটন অনেক জায়গায় ঘুরতে এলে শুধু দূর থেকে দেখো কাছে যাওয়া চলবে না এবং হাত দেওয়া চলবে না এবং গাছ নষ্ট করা চলবে না এইভাবে গাছকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে হবে পরিবেশকে